হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছিলাম হুম হুম বলুন হুম ঠিক আছে ঠিক আছে আমা আমার তো হাজবেন্ড এখন ব্যস্ত আছে তো দুই এক দিনের মধ্যে আমি যদি টাইম পাই দু একদিনের মধ্যে আপনার দোকানে আমি যাচ্ছি গিয়ে মাপটা দিয়ে দেবো ঠিক আছে

তাহ তাহলে হ্যাঁ বলুন ঠিক আছে তাহলে আমি আজ কালের মধ্যে সময় পেলে আপনার দোকানে নিয়ে যাবো হ্যাঁ না তো যদিও বা নিয়ে যদি না যেতে পারি তাহলে আমি মাপটা দেখে আপনার কাছে ফোন ফোনেতে পাঠিয়ে দেবো হুম বো হ হুম ঠিক আছে তা আপনার দোকানে যে চুড়িদার টুড়িদার আছে তা আমিও মাপ দেবো তা চুড়িদার টুড়িদার আছে তো আমিও একটা বানাতে দেবো গ গাউন টাউন তা দাম টাম কি কম টম না বেশি ওহ ঠিক আছে আপনি হুম হুম বুঝে সুঝে নেবেন কেননা আপনার দোকান থেকে তো আমরাই যে কোনো কিছু প্যান্ট বলো জামা বলো ঝে কোনো কিছু বলো তা আপনার দোকান থেকেই তো আমরা বানাই না সেই জন্য বলছি তো হ আপনি স্যুটটা তৈরি করে রাখ সরি স্যুটটা বানাতে এ করবেন আমার বরকে নিয়ে আমি যাচ্চি হুম আজকে হ্যাঁ হ্যাঁ আজ কালের আজ কালের মধ্যেই আমি যাচ্ছি কেননা একটু এখন ব্যস্ত আছে তো কাজের প্রবলেমে সেই জন্যে করে বলছি হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখুন